পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান পরিবহনগুলি হলো বাস লরি আর ট্রেন আমাদের এখানে ট্রেন নেই এ এখান থেকে আমরা মেদিনীপুর শহরে ট্রেন ট্রেন ধরি মেদিনীপুর শ মেদিনীপুরের ট্রেনের সংখ্যা কম হাওড়া থেকে মেদিনীপুর শহরগুলি থেকে ট্রেন আসে বেশি ট্রেন চলে সেজন্য আমরা বাসে করে মেদিনীপুর শহরে যাই সেখানে ট্রেন ট্রেন ধরি বাসে যেতে আমাদের খরচ বেশি সম লাগে এটাই হলো আমাদের সমস্যা